কৃষকরা যারা বাড়ির পেছনে বা বাড়ির আশেপাশে পোল্ট্রি চাষ বাস করেন পোল্ট্রির হাঁস হোক বা মুরগি হোক যাই চাষ বাস করেন তাদের সঠিকভাবে তারা চিকিৎসা করান তারা তাদের পোল্ট্রি যে পশুরা পো হাঁস হোক বা মুরগি হোক যাই পালন করেন তাদের একটা সময় সঠিক সময় থাকে যেটা তিরিশ দিন বা পঁয়তিরিশ বা চল্লিশ দিন সেই দিনের মধ্যে তারা চাষ বাস করে সে তাদেরকে বড়ো করে তোলেন তাদের সেই চল্লিশ দিনের মাথায় সঠিক সময়ে টিকা পালন টিকা দেওয়া সঠিক নিয়ম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এগুলো ওনারা কীভাবে বোঝেন ওনারা কিছু ডক্টর হোক বা কিছু কোম্পানির লোকজন যারা সুপারভাইজার হিসেবে হয়ে ভিজিট করেন পোল্ট্রি ফার্ম সেই ফার্মে ওনারা চিকিৎসা সময়ে সময়ে চিকিৎসা করতে আসেন তারা নিয়মিত টি টিকা দেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন নিয়মিত জলপান করান নিয়মিত খাবার দেন আর যদি সেই পশুদের কিছু রোগ বিসুখ কিছু হ ধরা পড়ে কিছু জীবাণু কিছু ভাইরাস কিছু ধরা পড়ে তাহলে সেই ডক্টর যারা কৃষক আছে ওনাদেরকে বলে দেন যে এই টিকা দিলে এই মাধ্যমে এই টিকার মাধ্যমে সেই অসুখ বিসুখ দূর করা যেতে পারে তাই জন্য কিছু সময় কিছু নিয়মিত টিকা দেওয়া আর সেই ডক্টর যিনি আসেন স্বাস্থ্য পরীক্ষা করতে ওনারা বলে দেন কৃষকদের যে বাড়ির মধ বাড়ির মাধ্যমে বা বাড়ির পেছনে পোল্ট্রি ফার্ম বা পোল্ট্রি চাষ বাস করা হয় সেই চা ফার্মের ভীতর থেকে কোনওরকম যাতে জীবাণু বাড়ির মধ্যে না আসে কোনও মানুষ বা কোনও বাড়ির সদস্যরা যাতে অসুস্থ না হয়ে যায় সেই ফার্মের জন্য বা সেই চাষ বাসের কারণে তার জন্য ডক্টররা নিয়ম নিয়মিত টিকাও করে দিয়ে যান স্বাস্থ্য পরীক্ষা করে দিয়ে যান সেই কৃষকদেরকে সতর্ক করে দিয়ে যান কিছু ওষুধ কিছু টিকা যা কৃষকরা যারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন না সেই ওষুধ বা টিকাগুলো ডক্টররাই নিয়ে আসেন ওনারাই নিয়মিত এসে সেই পশুদেরকে করে দিয়ে যান তার জন্য কিছু খরচা বা কিছু ভিজিট চার্জ যেগুলো বলা হয় কিছু ফিস লাগে সেগুলো কৃষকরা ডাক্তারকে বা সেই কোম্পানির লোকজনদের দেয়